আমাদের এলাকায় এখনও কিছু মানুষ ভাবে কুসংস্কারের কথা তারা কুসংস্কারের কাছ থেকে বেরোতেই পারে না যদি আপনি ধরুন বাড়ি থেকে বেরোচ্ছেন কোনো কাজের জন্য তখন যদি কেউ হাঁচে তাতেও বলবে থেমে যা এখন যাবি না কারণ এটা বাঁধা পড়ে গেছে আবার হয়তো আপনি দু পা এগিয়ে গেলেন বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালেন তখন যদি একটু টিকটিকি টিকটিক টিকটিক করে তাদের ওটা কিন্তু কাজ কিন্তু আমাদের এখানে গ্রামের মানুষরা এতই কুসংস্কার আচ্ছন্ন যে টিকটিকিটা টিকটিক করলেও বলবে এটা বাঁধা পড়েছে এখানে থেমে যা তোরা যাস না আবার ধরুন রাস্তাতে চলছেন প্রায় আধা ঘন্টা চলাচল করা হচ্ছে ধরুন গাড়ি হেঁটে সাইকেলে যাই ভাবে যে যেভাবে যাতায়াত করে কিন্তু তার সামনে দিকে যদি কালো বিড়াল চলে যায় তাহলে বলবে এটা অশুভ জিনিস ওই বিড়ালটা যাওয়ার পরে গাড়িটা থামিয়ে নিতে হয় তারপর ও কিন্তু দাঁড়িয়ে থাকে তার উল্টোদিকে যদি অন্য গাড়ি বা মানুষ হেঁটে বা সাইকেলে বা বাস যানবাহন যাই আসুক চলাচল সচল হলে তবেই কিন্তু অপর প্রান্তের মানুষটা ওই প্রান্তের দিকে যাওয়ার জন্য তৈরি হয় মানুষের আধুনিক যুগে এসেও এখনও এত কুসংস্কার আচ্ছন্ন যে মানুষকে বলে বোঝানো যাবে না মানুষকে যতই যুক্তি তর্ক দিয়ে বোঝানো যায় যে এটা কুসংস্কার ছাড়া কিচ্ছু নয় ততই কিন্তু মানুষ বুঝতে চায় না কয়েকজন হয়তো মানুষ বুঝে গুটিকয়েক মানুষ বুঝলেও বাকি মানুষরা কুসংস্কারে আচ্ছন্ন থাকে তারা বোঝালেও বুঝবে না বিভিন্ন জিনিসগুলোকে তারা সব সময় ভাবে এটা অশুভ জিনিস যে কোনো কারণে আবার কেউ পিছিয়ে যদি যাতাহাতের সময় কেউ পিছন থেকে ডেকে দেয় তখনও বলে এটা অশুভ দাঁড়িয়ে যাও এখন যাওয়ার দরকার নেই ও তোমাকে ডেকে দিয়েছে তোমার শুভ কাজটা হবে না এভাবে মানুষ চলে কুসংস্কার আচ্ছন্নভাবে তাদেরকে যতই বোঝানো হয় তারা কুসংস্কারের কাছ থেকে বেরোতে পারে না